আমার কাছে একটি মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোনে আমি সমস্ত ধরণের ইন্টারনেট পরিষেবা পড়াশুনার সমস্ত ধরণের পরিষেবা ঠিকঠাকভাবে পেয়ে থাকি এবং সময় মতো মেল বা হোয়াটসঅ্যাপ এগুলোও ঠিকঠাকভাবে করতে পারি